আমার মনে হয় এখনকার যা ব্যবস্থা তাতে নাগরিকদের সুরক্ষাটা অনেক বেশি দরকার কারণ এখন বেশিরভাগ জিনিসটাই সবকিছুতে অনলাইন আর এই যে অনলাইন সিস্টেম এর ভিতরেই ফ্রড শুরু হয়েছে কারণ প্রতিটা জিনিসের মানুষের দরকার আধার কার্ড সেই আধার কার্ড থেকে টাকা এক্সচেঞ্জ টাকা লেনদেন করা হচ্ছে তো সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ফ্রড চুরি এইগুলো হচ্ছে টাকা চুরির ব্যাপারটা সেদিক থেকে সরকারের সরকারকে সেদিক থেকে অনেকটা সচেতন হওয়া দরকার যাতে মানুষ ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে লেনদেন পায় ঠিকঠাকভাবে সব কাজ করতে পারে সব মানুষ সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে এবং সেই জায়গাগুলো সেই জায়গাগুলো দেখতে হবে এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে যাতে যাতে এই ফ্রড এইসব জিনিসগুলো যাতে না হয় মানুষের অনেক কষ্টের টাকা টাকা মানুষ নিয়ে নিচ্ছে এদিক সেদিক থেকে ঠিক আছে অনলাইনের মাধ্যমে সব জায়গা থেকে মানুষ টাকা বের করে নিচ্ছে আইনি ব্যবস্থার উন্নতি উন্নতি করতে হবে যাতে দেশের দেশের সবার উপকার হয় প্রতিটা মানুষকে এটা মনে হয় যে আইনি ব্যবস্থাটা ঠিকঠাকভাবে যদি পরিচালনা করা যায় তাহলে সবকিছু সবকিছু ফ্রডের থেকে মানুষ বাঁচতে পারবে সাধারণ মানুষ মানুষ অনেক বেশি সুরক্ষা পাবে এখন আধার কার্ড থেকে সবকিছু তোলা যাচ্ছে টাকা সেই জায়গায় প্রচুর ফ্রড হচ্ছে সেই ফ্রড থেকে মানুষের সমস্ত টাকা চলে যাচ্ছে দেশের যে অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হয় যেটা মোকাবিলা করতে গেলে সবাইকে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা মানুষকে সচেতন হতে হবে যাতে মানুষ প্রতিটা জিনিস সম্বন্ধে আইডিয়া হয় প্রতিটা জিনিস মানুষ জানে বোঝে যাতে মানুষ অনেক বেশি সচেতন হয় আগের থেকে প্রতিটা জিনিস সম্বন্ধে মানুষের ধারণা এর জন্য সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মানুষকে বলতে হবে তারপর এমনি মানুষের সামনে এগুলো নিয়েই আলোচনা করতে হবে সভা ডাকতে হবে তাতে বলতে হবে যাতে মানুষ অনেক কিছু বুঝতে পারে এই ব্যাপারে দেশের যাতে অনেকটা অনেকটা অপরাধের হার এখানে এই জায়গা থেকে আমার মনে হয় অনেকটা অপরাধের হার কমবে তাতে মানুষের অনলাইনের উপর ভরসা এখন অনলাইনটাই পুরোটা সবকিছু হয়ে গিয়েছে তাই অনলাইন থেকেই বেশি ফ্রড চুরি এগুলো যাতে বন্ধ হয় সে জন্য সাধারণ মানুষকে এবং পুলিশ প্রতিটা প্রতিটা নাগরিকের এটা দায়িত্ব যাতে সবাই চেষ্টা করে এই জিনিসগুলো থেকে উদ্ধার করা যায় আমাদের দেশ অনেক চেষ্টা করছে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আরও ভালোভাবে থাকার চেষ্টা করছে যাতে যাতে পরবর্তীকালে এই জিনিসগুলো আর না হয় যাতে মানুষের কষ্ট করা টাকা নিজের কাছেই থাকে আধার কার্ডের মাধ্যমে যে ফ্রডগুলো হচ্ছে সেই ফ্রডগুলো যাতে না হয় যাতে ফ্রডের ফ্রডের সংখ্যা যাতে কমে মানুষ স্বাবলম্বী হয় নিজের থেকে নিজের থেকে যেন সবকিছু করতে পারে এবং এটা সবথেকে বলা উচিত যাতে মানুষের মানুষের নিজের চেতনা থাকে যে আমি কী করছি না করছি এটি পুলিশ বা আমাদের প্রশাসন সবাই যাতে সাহায্য করে প্রতিটা মানুষকে প্রতিটা মানুষ মানুষ নারী সুরক্ষার নারী বিশেষ করে নারী নারীদের সুরক্ষার অনেক অনেক প্রবলেম হচ্ছে যাতে সুরক্ষা পায় তারা সব জায়গায় সব জায়গায় সমানভাবে থাকতে পারে সমানভাবে বেরোতে পারে সেই দিকগুলো অবশ্যই দেখা উচিত সেদিক থেকে সচেতন থাকা উচিত প্রতিটা মানুষকে মানুষ যদি সচেতন হয় তাহলে দেশ অনেক এগোবে সবকিছু নিয়ে মানুষের মানুষের পুলিশ এবং প্রশাসন সবারই এই দিকগুলো ভাবা উচিত